আমি অনেক লেখকের লেখা বই পড়তে ভালোবাসি তার আমার সবচেয়ে প্রিয় লেখক হলেন সত্যজিৎ রায় তাঁর রচিত ফেলুদা সমগ্র গুপী গাইন বাঘা বাইন প্রফেসর শঙ্কু এই বইগুলি আমার খুব প্রিয় এবং এই চরিত্রগুলিও আমি খুব পছন্দ করি তার লেখার বিষয় সম্পর্কে আমি যেটা পছন্দ করি তিনি যে আমাদের বাঙালিদের কাল্পনিক যে গোয়েন্দা চরিত্র অর্থাৎ ফেলুদা বা প্রদোষচন্দ্র মিত্র তার যে ব্যক্তিত্ব সেটা নিয়ে সত্যজিৎবাবু যা যা লিখে গেছেন সেগুলো আমার খুব পছন্দের আমি ব্যক্তি হিসাবে সত্যজিৎ রায়ের যে ব্যক্তিত্ব সেটাকে খুবই পছন্দ করি ওনার যে লেখার যে ভাষা ওনার চরিত্র বা কোনো একটা চরিত্র তৈরি করার যে বর্ণনাগুলো তিনি দেন সেইগুলো একজন লেখক হিসেবে খুব ভালোভাবে তিনি করেন